বল আজকে পড়তে এলি না ও হ্যাঁ আমি তো গেছিলাম আজকে স্যার ওই অনেক কিছু পরীক্ষার জন্য কিছু নোটস ফোটস দিলো বলছিলো স্যার তোর কথা জিজ্ঞাসা হচ্ছিলো পড়তে এলো না কেন না নোট তো দিয়েছে আমাদের যে যে এইজ গ্রুপটা আছে ওতে স্যার নোটগুলো সব পাঠিয়ে দিয়েছে দেখ না একবার খুলে তুই যেএইচ কোচিং সেন্টারের যে আমাদের গ্রুপটা আছে ওইটা ওতে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ স্যার সব নোটস পাঠিয়ে দিয়েছে আর এর পরের দিন স্যার বলেছে তোকে যেতে ঠিক আছে বুঝলি তো অজয় সামনে পরীক্ষা আছে সেই জন্য তোকে যেতে বলেছে বললো সবাই আসতে বললো হ্যাঁ সে ঠিক আছে স্যার বলে দিলো বলতে তোকে সেই জন্য ও আচ্ছা আচ্ছা কি খেলছিলিস তাই লেগে গেছে না কি

এমনি ঠিক আছিস তো হুম তো ডাক্তার ফাক্তার দেখা ও গেছিলি ডাক্তারখানা হ্যাঁ সবাই গেছিলাম তুই একা আজ আজকে যাস নি স্যার তাই জন্য তোর কথা বলছিলো এলো না কেন পরীক্ষা এসে যাচ্ছে সামনে হ্যাঁ গেছিল তো ও বলছিলো বলল আজকে অজায় এলো না হ্যাঁ ঠিক আছে পরদিন আসিস ঠিক আছে তাহলে রাখছি